পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় নিরাপত্তার উদ্বেগ আছে বলে আমার মনে হয় যেরকম আমরা কোনো একটা জায়গা পশ্চিমবঙ্গে যখন ঘুরতে যাই তখন কোনো জায়গাতে একটা হোটেল কিংবা একটা রুম বুক করতে গেলে সেখানে আমাদের ডকুমেন্টসকে সেইভাবে যারা দেখায় না তারা অনেক রকমের মানুষ হতে পারে জঙ্গি কিংবা অনেক খারাপ মানুষও হতে পারে সেদিকে আমাদেরকে সতর্ক থাকা উচিত তাছাড়াও তাছাড়াও এই রকম ট্রেনে নানাারকম বগিতে পিঁপি উঠছে কিংবা উঠছে না সেদিকে খেয়াল রাখতে হবে কোনো আমরা ভুল ভাল মানুষের সঙ্গে ভুল ভাল কাজের সঙ্গে জড়িয়ে পড়ছি কি না সেদিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত তাছাড়াও কোনো একটা কোনো একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবার সময় আমরা সে আমাদেরকে ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছে কি সে আমাদেরকে ঠকাচ্ছে কি না নানাারকম দিক থেকে আমাদেরকে খেয়াল রাখা উচিত এছাড়াও আমার মনে হয় মানুষের যে কোনো জায়গাতে ভ্রমণের সময় সবসময় সতর্ক এবং সঠিক জায়গায় ঠিক ঠাক সব কিছু আছে কি না সবটা না জেনে বুঝে কোনো কাজে কোনো কাজে এগিয়ে যাওয়াটা ঠিক না বলে আমার মনে হয় প্রতিটা কাজে সতর্কতার সাথে করাটাই উচিত বলে আমার মনে হয়